কৃষিকাজ সম্পূর্ণরূপে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভরশীল বিভিন্ন ঋতুকালীন ফসল বিভিন্ন ঋতুতে হয়ে থাকে ভারতে ছটি ঋতুতে বিভিন্ন ঋতুকালীন ফসল বা শাকসবজি ফলে কিন্তু কোন কোন বছর এই এই ঋতুতে খামখেয়ালীপনা দেখা যায় বন্যা খরা এছাড়া বিভিন্ন মহামারীর দুর্যোগ ফসলের ক্ষতি করতে পারে কিন্তু সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদের কোন হাত থাকেনা তাই আমাদেরকে ভারতের কৃষিপ্রধান দেশে ঝুঁকি নিয়েই বা সেই ভারতের ঋতুর সাথে মানিয়ে নিয়েই আমাদেরকে সেই চাষাবাদ বা কৃষিকাজ করতে হয় এবং এক্ষেত্রে ফসল নষ্ট হয়ে গেলে আমাদের কৃষি জীবী বা কৃষিপ্রধান দেশে খুব বড়োসড়ো একটা ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু মানুষকে তার সত্ত্বেও জীবিকা উৎপাদন করতে হয় তাই বিকল্প হিসাবে উদ্বৃত্ত ফসলের বাণিজ্যকরণ বা অন্যান্য কিছু শ্রমিক বা কারিগরি কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয় এছাড়াও ছোট ছোট হাতের কাজ বা মৎস্য শিকার করেও জীবিকা নির্বাহ করতে হয় আর এছাড়া সবসময় বিভিন্ন সেচকার্যের ব্যবস্থা বা ফসলের ওপর নজরদারি রেখে বা আবহাওয়া বা পরিবেশের পরিবেশবিদদের কথার ওপর ভরসা রেখেই চলতে হয়